যখন আমার ফোন ক বা কম্পিউটার সমস্যা সম্মুখীন হয় তখন আমি আমার বাড়ির পাশে যে দাদারা রয়েছে কাকা জ্যাঠার যে ছেলেরা দাদারা রয়েছে ওদের ফার্স্টে আমি দেখাই ওরা দেখে যদি ঠিক করতে পারে তো ভালোই ওরা না পারলে তখন বলে বাজারে নিয়ে যা বাজারে নিয়ে যাওয়ার আগে আমি আমার কলেজ ফ্রেন্ডদের বলি তারপর ওরা আমায় বলে দেখে ফোন ফার্স্ট তারপর না পারলেও তারপর ওরা আমাকে বলে যে এখানে আসানসোলের মধ্যে একটা দোকান রয়েছে গীতাঞ্জলি সার্ভিসিং সেন্টার সেখানে গিয়ে দেখাই আমি ওইখানে দে দেখানোর পর শুনেছি ওইখানে খুব ভালো ঠিক করে দেয় জল জলদির মধ্যে তো তাই আমিও ওইখানে গিয়ে দেখলাম কী হ্যাঁ ওইখানেও আমার ফোন জলদির মধ্যে ঠিক করে দিল তাই ওই দো দোকান খুবই ভালো এবং পরিষেবা কেন্দ্র খুবই ভালো